আমার একটা প্রিয় বই আছে যেটি হল এ পি জে আব্দুল কালামের আত্মজীবনী নাম হচ্ছে উইংস অফ ফায়ার যেখানে এপিদুল এ পি জে আব্দুল কালামের ছোট্ট থেকে বড়ো হওয়ার সব কিছু ঘটনা লেখা আছে এ পি জে আব্দুল কালামের পুরো নাম ছিল আভুল পাকির জয়নুলাবেদিন আবেদিন আবদুল কালাম তারা তার বাবার সাত নম্বর ছেলে ছিল এবং তার জন্ম হয় তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে তিনি একজন ভারতীয় পরমানু বিজ্ঞানী নামেও পরিচিত ছিল তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন তাকে মিসাইল ম্যানও বলা হয় তো এ পি জে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন এবং যা কিছু সবকিছু ওই এ পি জে আব্দুল কালাম লাই জীবনে তার যা যা করেছেন সবকিছুই এই উইংস অফ ফায়ার বইয়ে লেখা আছে তাই আমি এ বইটিকে অনেক বেশী পছন্দ করি এবং এটি আমার কাছে এই জন্যে অনেক বেশী আকর্ষণীয়